পুরুলিয়া শহরের কিছু সাধারণ পেশা বা কেরিয়ারগুলি হলো দিনমজুরি ব্যবসা বাণিজ্য চাষবাস ইত্যাদি আগে পুরুলিয়ার শিক্ষার হার খুব একটা ভালো ছিল না কিন্তু দিনের পর দিন শিক্ষার হার বেড়ে চলেছে শিক্ষার হার যতই উন্নতি পাচ্ছে পুরুলিয়াও ততই উন্নতি পাচ্ছে শিক্ষার সুবিধা থাকায় মানুষ অনেকেই চাকরি করছে যেমন ডাক্তারি ইঞ্জিনিয়ারিং ইত্যাদি আরও অনেক কিছু গ্রামের মানুষ চাষবাস করছে যতই শিক্ষার হার বাড়ছে বাড়ছে মানুষ ততই উন্নতি করছে পুরুলিয়ার আবহাওয়ার আবহাওয়ার জন্য চাষবাসে অসুবিধা হয় সেই জন্য চাষি সেখানকার লোকগুলো চাষ চাষবাস ছেড়ে বাইরে কাজ করতে যাচ্ছে যেমন কলকাতা দিল্লি চেন্নাই মুম্বাই ইত্যাদি বাইরে কাজ করতে যায় এবং অনেক গ্রামের লোক এখানকার পুরুলিয়ার পুরুলিয়ার সংস্কৃতি ছৌ নৃত্য ছৌ নৃত্যর মুখোশ ছৌ ছৌ মুখোশ তৈরি করে নিজের আয় নিজের আয় করে